আমার সব ফোটোগ্রাফি এবং এটি অনুসরণ করতে আমার পরিবার আমাকে বিভিন্নভাবে সহায়তা করেছে যদি বলি যে কীভাবে সহায়তা করেছে তাহলে বলতেই হয় প্রথমে যে ছোটোবেলায় বাচ্ছাদের যদি কেউ ফোটোগ্রাফি করতে চায় সেক্ষেত্রে হয়তো তার বাড়ির লোকেরা তাকে অতটা পাত্তা দেয় না যে ছোটো ছেলে বায়না ধরেছে সেভাবে পাত্তা দেয় না কিন্তু আমি ছোটোবেলায় যখন আমার বাবাকে বলেছিলাম যে বাবা আমি ছবি তুলতে চাই আমার ছবি তুলতে ভালো লাগে তো বাবা সেই সময় দাঁড়িয়ে ক্যামেরা কিনে দিতে পারে নি কিন্তু বাবার একটা ছোটো মোবাইল ছিলো যেটাতে ক্যামেরা ছিলো এবং ছবি তোলা যেতো বাবা সেই ফোনটা আমাকে দিতো আমি ছবি তুলতাম সেই থেকে ধীরে ধীরে বাবা দেখে আমি ছবি তুলতে পারছি এবং আমার ওইটা জিনিসটার প্রতি পড়াশুনো তো করছি তার পাশে পাশে পড়াশোনার থেকেও বেশি ওই জিনিসটার প্রতি আগ্রহ বেড়ে গেছে সেক্ষেত্রে একটু বড়ো হই একটু বড়ো হওয়ার পর বাবা আমাকে একটা ফোন কিনে দিয়েছিলো এবং সেই ফোনের ক্যামেরাটা খুবই ভালো ছিলো সেই ফোন দিয়ে আমি প্রথম প্রথম ভালো ভালো ছবি তুলতে থাকি এবং কিছুজনকে উপহার দি উপহারও দিয়েছি সেই ছবিগুলো দেখে তারা খুব ভালো লেগেছে তারা অনেক ভালোবাসা দিয়েছে আমাকে তারা বলেছে যে তুই খুব ভালো ছবি তুলিস এই রকম অনেক কিছু আমার বাড়ির লোক শুনতে থাকে যে হ্যাঁ ছেলে ভালো ছবি তুলছে বা কিছু এরকম তো সেই থেকে বাবার আগ্রহ বাড়ে এবং বাবা বলে যে বাড়ি থেকে আমাকে বলে যে তুই পড়াশুনো কর তাহলে ফোটোগ্রাফি নিয়ে তো যেহেতু ফোটোগ্রাফির প্রতি এতো বেশি নেশা সেই জন্য আমি ব্যাচেলারে একটা ফোটোগ্রাফির ওপর কোর্স করতে থাকি এবং সেখানে পড়াশোনা করি এবং পড়াশোনার করার পরে আমি তো ফোটোগ্রাফি ছবি তোলা তুলি অনেকটা কিছু শিখেছিলাম কিন্তু সেখানে একটা কোর্স ভর্তি হওয়ার পর আমি সেখানে আরো জানতে পারি যে কীভাবে কোন অ্যাঙ্গেল থেকে ছবি তুললে কোনভাবে ছবি আসে এবং কোন ছবিটায় কীরকম মানে দাঁড়ায় কোন ছবিটা তুলে আরো ভালো আসবে কীভাবে রঙটা চেঞ্জ করতে পারবে সব কিছু জানতে পারি আরো এইভাবে পরিবার আমাকে সহায়তা করেছে এর পরেও তার পরে যে ফোটোগ্রাফি নিয়ে পড়েছি ফোটোগ্রাফি নিয়ে পাড়াকো শেষ করার পরে বাড়ির লোক আমাকে সাহায্য করেছে যে তুই তাহলে কোনো ফোটোগ্রাফি নিয়ে এবার কাজ শুরু কর পড়াশোনা তো করেছিস যখন ছবি তো তুলতেই হবে তালে কাজ শুরু কর এবং আমি ফোটোগ্রাফি নিয়ে এখন ছবি তুলতে কাজ শুরু এ কাজ শুরু করি কোনো প্রি ওয়েডিং ফটোশুট করি কারোর বিবাহতে গিয়ে ছবি তুলি এছাড়াও অন্নপ্রাশনে গিয়ে ছবি তুলেছি সেই সব ছবি দেখে এখন সব মানুষজন খুবই ভালোবাসা দেয় এবং আমার পরিবার আমার পাশে এভাবেই থেকেছে এবং তারা এখনো খুব চায় যে আমি ছবিটা নিয়েই আরো এগিয়ে যাই কারণ অন্য কারোর বাড়িতে কী করে অতোটা হয়তো সাহায্য করে না ছবি নিয়ে ছেলে পড়াশোনা করবে এটা এবার কী ধরনের কতা কিন্তু আমার বাড়ি আমাকে খুবই সহায়তা করেছে এবং এই নিয়ে আমি পড়াশোনাও করেছি এছাড়া আমি এখন অনেকটা কাজে এগিয়েও গেছি এইভাবে আমি আমার কাজে সফলতা অর্জন করেছি আমার বাড়ি আমার পাশে ছিলো